সংবাদপত্র নিয়ে আমি ভেবেছি যে সংবাদপত্র দিয়ে আরও স্বাধীনতা দেওয়া উচিৎ কারণ তারা আমাদের সামনে যেসব খবর তুলে ধরে সেসব খবর সত্য খবর খবর নিয়ে কোনোরকম ইয়ে থাকে না তার মধ্যে তারা আজগুবি কথাও ঢোকাতে পারে কারণ তাদের না খবরটা না লোকে শুনলে তাদের চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে তার জন্য তারা খবরটা আজগুবিও করে থাকেন আমি খবরের বিশ্বাসও করি আবার অবিশ্বাসও করি বিশ্বাস করি কেন খবরের অনেকগুলো জায়গায় দেখানো হয়ে থাকে অ্যাক্সিডেন্ট যেখানে আমি নিজের চোখে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি এবং খবরে যেও দেখেছি এই অ্যাক্সিডেন্টটা দেখানো হয়ে থাকে এই একটু বাড়তি করেও দেখানো হয়ে থাকে এগুলো ঠিক করা উচিৎ কারণ একটু বাড়তি হলেও মানুষ অনেকটাই মানুষের মনেও লাগতে পারে আমি আজকাল দেখে থাকি সমস্ত খবরই বিশ্বাস করি কিন্তু অনেক খবরও বিশ্বাস করতে পারি না যে সব খবরগুলো যেমন নায়ক নায়িকা মারা গেছেন আজকে এই নায়িকার জন্মদিন আছে কিন্তু কালকে খবরে দেখা যাচ্ছে যে সেই নায়কটা মারা গেছেন কিন্তু খবর নেওয়া হচ্ছে যে গুগলে সার্চ করে সার্চ করে দেখা যাচ্ছে যে সে নায়কটা এখনও বেঁচে আছে এই খবরগুলো বিশ্বাসযোগ্য খবর নয় যে খবর এইগুলোকে সংবাদপত্রতে ঠিক করা উচিৎ যে মিথ্যে খবরও খবর সংবাদপত্র যে মিথ্যে খবরের জন্য হই না সংবাদপত্র হয় সত্য খবরের জন্য যে সত্য খবর যেমন মানুষের সামনে তুলে ধরতে পারে সেইজন্য সত্য খবর দেখানো উচিৎ